কোভিড নাইনটিন মহামারী আমা আমাদের এলাকায় প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল বাইরের এলাকা থেকে যারা পর্যটকরা এসেছিল তারা ভ্রমণে তারা দেখার জন্য এসেছিল কিন্তু তারা তো কিছু দেখতেই পায়নি এবং তাদের খাবারের অসুবিধা টাকার অসুবিধা বেরোনোর অসুবিধা এবং এই প্ এই মহামারীয়ে প্রচণ্ড অসুবিধে হয়েছিল তাদের খাবার দাবারের অসুবিধে হচ্ছিল এবং ঘর থেকে ফাঁক বেরোতে দেয়নি প্রশাসনরা ঘরে ঘরের মধ্যে আইসোলেশন করেছিল সে ঘরের মধ্যে বন্দি করার মতো রেখেছিল এবং ফাঁকে বেরোতে দেয়নি এই প্রভাব দিনের দিন বেড়ে যাচ্ছিল এবং ওই প্রভাবে অনেক এ হতো দু পাঁচ জন মা প্রাণ গিয়েছে আমার চোখের সামনে দেখলাম দু পাঁচ জনের প্রাণ গেলো এবং সেই ভয়ে মানুষজন কোনো বের হয়নি এবং সে যারা পর্যটকরা এসেছিল ভ্রমণ করতে তারা আনন্দ ফুর্তি বা যেটা করার জন্য এসেছিল সেটা করতে পারল না এবং তাদের অফুরন্ত অসুবিধা হয়েছিল সেই অসুবিধার মাধ্যমে তারা স্ স সবসময় সমস্যায় পড়েছিল